ফটো স্টুডিও দাদা কথা বলছেন আচ্ছা বলছি ব্রাইডাল ফটোগ্রাফির জন্য আপনাকে ফোন করেছিলাম একজন নম্বর দিয়েছিলো আপনি করেন তো হ্যাঁ বলছি আমাদের কুড়ি আগস্ট বিয়ের ডেট আছে আমাদের তো ফটোগ্রাফির জন্য কেরকম কী প্রাইস নেন আপনি ভিডিও প্লাস স্টিল ফটো হবে হুম টেন আপ বলতে তাও আচ্ছা তো আপনারা বিয়ে বৌভাত দুটো মিলিয়ে করতে পারবেন তো আচ্ছা ঠিক আছে তো আপনার একটা কিছু কম হবে না একটু যদি কম হতো তালে খুব ভালো হতো কারণ ইলেভেন আপটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বিয়ের ডেট আছে তো কুড়ি তারিখ তো আমি আপনাকে কনফার্ম করার জন্য এটা কি কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে আপনাদেরকে আচ্ছা ফাইভ থাউজ্যান্ড আমার বিয়ের ডেট আছে কুড়ি তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ করবো একুশ তারিখ স্টপ আছে আবার বাইশ তারিখ বিয়ে বৌভাত দুটো সকাল থেকে ঠিক আছে আমি আপনাকে নেক্সট দিন ফোন করে একদম একদম একদম আমি লোকেশন বলে দেবো প্লাস আপনাকে কিছু অ্যাডভান্সও দিয়ে দেবো আপনি একেবারে ভিডিও করবেন প্লাস স্টিল ফটো কিন্তু ঠিক আছে আমাকে কিন্তু বের করে দিতে হবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমি কালকে আপনাকে ফোন করে নিচ্ছি